আমি যে জুতো কিনেছি আপনার কাছ থেকে সেই জুতো তো আমার ফিটিং হয়নি আপনি বললেন যে জুতো ফেরত নেবো তা কি নেবেন না কী করবেন তাহলে আমি এখন জুতোটা কী করবো কালার চেঞ্জ করবো তাহলে আমি দোকানে যাবো কবে যাবো সকাল কখন তাহলে আমি যাবো আমি তাহলে রাখি